আমি সেদিন মায়ের হাতের তিলের বড়া খেলাম তিলের বড়াটি খেয়ে আমার খুব ভালো লাগলো আমি কীভাবে তিলের বড়া বানাতে হয় আমি জানতাম না আমি মাকে জিজ্ঞাসা করলাম মা এই তিলের বড়াটা তুমি কীভাবে বানিয়েছো মা আমাকে বলে দিয়েছিলো তারপর আমি আবার নিজে সেই তিলের বড়াটি বানাই মা বলেছিলো যে তিলের বড়াটি বানানোর সময় আগে বাটিতে জল নিয়ে তিলটিকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে তারপর ওটিকে ছাঁকনি দিয়ে ছেঁকে শিলে ভালো করে শুকনো শুকনো করে বেটে নিতে হবে তার সঙ্গে দিতে হবে লঙ্কা শুকনো লঙ্কা একটু গোটা জিরে সবকে নিয়ে ওই শিলে বাটতে হবে তারপরে একটু পেঁয়াজ বাটা একটু আদা বাটা দিয়ে ওইটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তার সঙ্গে দিতে হবে কাঁচালঙ্কা কুচি কাঁচালঙ্কা কুচিটা দিলে স্বাদটা ভালো হয় আর দিতে হবে একটু লবণ তারপরে ওটাকে বেশ শক্ত করে মেখে নিতে হবে শক্ত করে মাখার পরে কড়া বসিয়ে গ্যাসে কড়াতে তেল দিতে হবে তেল দেওয়ার পরে তেলটা যেন সর্ষের তেল হয় সর্ষার তেল দেওয়ার পরে একটু ছোটো ছোটো বড়ার মতো আকারে করে ওই তেলের উপরে ওই তিলের তিলটিকে দিতে হবে তারপর উলটে পালটে একটু ভেজে নিলে আমার তিলের বড়া তৈরি বানিয়ে দেখলাম তিলের বড়াটি মায়ের মতো অতোটা সুন্দর হয় নি কিন্তু খেতে খুব ভালোই লাগছিলো